জুট শিল্প একটি অন্যতম শিল্প এবং অর্থনৈতিক দিক থেকে অনুন্নত উন্নত শিল্প জুটস এখন জুট শিল্প জুট মিল সব বন্ধ হয়ে গেছে এখনো কর্মীরা অসহায় অবস্থায় চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছে আর জুট শিল্প উৎপাদন এবং এর ব্যবহারে সচেতনা বাড়াতে হবে জুট শিল্প এখন বন্ধ কারণ জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করতে হবে জুট মিলে প্রচুর চটের থলি এসবগুলো তৈরি হয় আর এখন বর্তমানে জুট শিল্প অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে জুট শিল্পের আর কোনো অবস্থান নেই এখন চটের শিল থলি নেই এখন সব পলিথিনে তৈরি জুট কর্মীদের মানসিক মাসিক যে অর্থ যদি তারা না দিতে পারে মাসিক কোনো মানুষই সরকারি অফিস আদালতে যেমন অর্থ প্রদান করে তাদের একটা সংসার চলে সেরকম জুট মালিক শিল্পদের কর্মচারীদের ওখান থেকে অর্থ আসতো তারপর সেটা যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহ তাহলে সেখানে তাদের সংসার চালাতে অসুবিধা হবে তাই কর্মীদের সাধারণত সংসার যাতে অসুবিধা হয় এবং তারা অনেক সাধারণত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর জুটে উৎপাদনের ব্যবহার জুট থেকে ব্যবহার জুটের চটের শিল্প চট শিল্প যেটা চটের থলির কল ওইটাই হচ্ছে জুট শিল্প জুট মিল আমরা এই নামেই পরিচিত জুট মিল নামে জুট মিল এখন এখন কোথা আর দেখতে পাওয়া যায় না কারণ জুট মিলের অবস্থান ও উৎপাদন এবং সব কিছুই বন্ধ হয়ে গেছে এবং সচেতনা বাড়াতে হবে এবং জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করে রাখতে হবে জুট শিল্পে জুটের উৎপাদনের ব্যবহারে এর সচেততনা যথেষ্ট পরিমাণ আছে